হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কী ব্যাপার

কতবার এসেছেন আমাদের ব্রাঞ্চে দু বার এসেছেন কী কী সমস্যা হয়েছে আপনার স্যার কী কী সমস্যা হয়েছে ও এরকম সমস্যা হচ্ছে আর তা আপনাকে টাকা দেইয়া দেওয়া হয়নি হ্যাঁ আপনার সাথে যাই হোক আপনার অ্যাকাউন্টে কোনো ফ্রড হয়নি তো ব্যালেন্স ঠিক আছে তো

হ্যাঁ কী বলছে আমি তো গত সপ্তাহে থা যাচ্ছি আপনি একবার আসুন গত সপ্তাহে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গত সপ্তাহে সোমবার হ্যাঁ হ্যাঁ